যদি কেউ আঁকা শুরু করেছে তার দক্ষতা আরও উন্নত করতে চায় তাকে নিয়মিত আঁকা অনুশীলন করতে হবে নির্দিষ্ট সময়সূচীতে প্রত্যেকদিন কমপক্ষে একটি নতুন চিত্র আঁকার চেষ্টা করতে হবে আঁকার জন্য বিভিন্ন সূত্র ব্যবহার করতে হবে নতুন আঁকা পর্যটন করা নতুন বিষয়বস্তু দিয়ে আঁকা শুরু করতে হবে পদ্ধতি সূত্রচিত্র সম্পর্কে পড়াশোনা করতে হবে ব্যক্তিগত সুযোগ আত্মবিশ্বাসের জন্য পরিশ্রম করতে হবে আগ্রহী ও উদ্দ্যম হতে হবে অন্যদের কাছে আঁকাও প্রদর্শন করতে হবে